আমি একটা চুড়িদার বানাবো সুভাষ বলছো এই দোকানটা কি খোলা খোলা রেখেছো আচ্ছা নতুন ডিজাইনের কোনো কি ক্যাটলগ আছে ঠিক আছে আমি একটা চুড়িদারের পিস নিয়ে যাচ্ছি চুড়িদার বানাবো তা নতুন কেরকম ডিজাইন এই এখন আমি একজনকে পরতে দেখেছিলাম একটা মেয়েকে হাতে ওই কী বলে ঘটি হাতা মতো ডিজাইন ওই নায়রা মতো চুড়িদারগুলো উঠেছে ওই রকমই কিন্তু ডিজাইনটা একটু অন্য রকমের বলতে চাইছি যদি ক্যাটলগ দেখাও আচ্ছা আমি যাবো কিন্তু দোকানটা একটু দূরত্বে হয়ে যাচ্ছে আমার যেতে একটু লেট হবে তা আর তার সঙ্গে দুটো ব্লাউজও বানাবো দিতে কি দেরি হবে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা দুটো ব্লাউজের ডিজাইনগুলো হ্যাঁ আমি যাবো ওই সন্ধে সাতটার পরেই যাবো তা একটু নতুন বা নতুন ডিজাইনের মধ্যে তা কেরকম দামের মদ্যে পড়বে এক একটা ব্লাউজের ডিজাইনের ওপর আচ্চা ওর সঙ্গে কি বাচ্চাদের জামাও বানানো হয়

আচ্ছা তাহলে আমি যাবো একটু সাতটা আটটা বাজবে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখ

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি